প্রযুক্তির বা উন্নতির দেশ ভারত ভারত ধীরে ধীরে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের তালিকায় যাচ্ছে এর জন্য সবার আগে যেটির প্রয় উন্নয়ন ঘটানোর প্রয়োজন সেটি হল ব্যবসা বা বাণিজ্য এছা ব্যবসা বাণিজ্যের উন্নতি না হলে শুধু কৃষি উন্নতির দ্বারা মানুষের জীবনযাত্রার উন্নতি সম্ভব নয় কারণ এ জন ভারতের ধীরে ধীরে যেভাবে জনবিস্ফোরণ ঘটে চলেছে তা সে ক্ষেত্রে মানুষকে তার কর্মর যোগান দিতে পাচ্ছে না সরকার যথেষ্ট সরকারি চাক চাকুরির অঅপ্রাচুর্যতা মানুষকে বেকারত্বের দিকে ঠেলে দিচ্ছে তাই সরকার বেশ কিছু আত্মনির্ভরশীল প্রকল্প গড়ে তুলেছে সে তার দ্বারা মানুষ কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা করছে এবং তা সেখানে প্রযুক্তি লাগিয়ে মানুষ ধীরে ধীরে তার অর্থনৈতিক উন্নতি ঘটাচ্ছে এই ছোটো ছোটো ব্যবসাগুলির তে প্রযুক্তি ব্যবহার করে মানুষ তার জীবনকে স্বচ্ছল করে তুলছে এবং যদি একটি ছোটো ব্যবসা থাকে সেটির বিকাশ প্রযুক্তিতে অত্যন্ত উন্নয়ন শীল ভাবে দরকার যেমন সাধারণভাবে ধরি যদি একটি ট্রেলার দোকান যদি থাকে সে ক্ষেত্রে হাত মেশিনের চেয়ে একদিনে কাটাই মেশিনে ইলেক্টিকের কাটাই মেশিন বা ব্যাটরি চালিত নিলে সেখানে একদিনে অনেক পুজি অর্জন করা যায় বা অনেক কাজ এক সাথে করা যায় এছাড়াও ছোটো ছোটো অন্যান্য কিছু ব্যবসাতেও এরকমভাবেই ঠিকই প্রস্তুত করা যায় বা প্রচুর অর্থ বেশ কিছুটা বেশি উপার্জন করা যায় এবং তা কাজটিও ভালো হয় এভাবেই প্রযুক্তি ছোটো ছোটো ব্যবসাকে প্রভাবিত করছে এবং মানুষের বিকাশকে ত্বরান্বিত করছে